বলছি দিদি পানি আমার এখানে এখনো কেন আসে নি ওরকম করলে তো হয় না আমরা তো জানো যে তোমাকে ছাড়া পানি নিই না তাহলে আমরা তো পানি তুমি যে বলছো কালকে রে কালকে দিলে কী করে হবে আমাদের আজ রাতটা আমরা কী করে পার হবে তা পানি না খেয়ে আমরা কি থাকতে পারব পানি তো আমাদের খেতে হবে তালে পানি তো তুমি দিয়ে গেলে না কেন তুমি জানো যে তোমার কাছ ছাড়া আমরা পানি কারো কাছে নিই না তো পানিটা আমাদের দরকার আর এই আমাদের খুব দরকার পানিটা তাহলে তোমার উচিত ছিল আমাকে পানিটা দিয়ে যাওয়া কিন্তু তুমি কী করেছ সেখানে পানিটা দিয়ে না গিয়ে তুমি অন্য জায়গায় গিয়েছ তোমার কিন্তু এটা অন্যায় হচ্ছে এটা কিন্তু ঠিক নয় আর ইয়ে চুপ করো যা ইচ্ছা তাই করো আমাদের তাই মেনে নিতে হবে ঠিক আছে তাই মেনে নিতে হবে আমাদের আমার তো দিয়ে তো অন্য বাড়িতে যেতে পারতে তুমি জানো আমি বলছি তো একটুও পানি নেই তাতে চিন্তা করতে হচ্ছে যে আমার ঘরে একটুও পানি নেই মানে একটুও নেই তাহলে তোমার পানি দেওয়া তো আগে আমার বাড়িতে উচিত যে পানিটা আমি ওখানে দিয়ে যায় এটা কিন্তু তুমি একদম ঠিক করো না আমি কিন্তু তোমার কাছে পানি নিচ্ছি বলে এইটা তুমি যা মনে করো তাই তাই করবে তাই করবে আর আমরা সবটাই মেনে নেব আমরা সবটা মানতে পারব না তো মানবোও না সবটা কেন মেনে নেব তুমি আর ঠিক আছে কেটে দিচ্ছি রাখ